আমি ভবিষ্যতে সেলাই শিখতে যাই যেমন টেবিল ক্লথ আছে ভরাট সেলাই হিম সেলাই আসন সেলাই তারপর আসন সেলাই তারপর টেবিল ক্লথ সেলাই কাঁথা সেলাই আর ভরার সেলাই আছে ডাল সেলাই তারপর যেমন আরও নানান ধরনের সেলাই আসে যেমন পাম সেলাই আরও এই সেলাইগুলো থেকে রাখা ভালো যেমন ভবিষ্যতে এই ভবিষ্যতে এই সেলাইগুলো কাজে আসবে যেমন ও কাঁথা ঢাকা দেওয়া বা কাঁথা সেলাই কাঁথার উপরে আরও নানান ডিজাইন যেমন ফুল সেলাই বা আরও নানান ধরনের অনেক রকমের সেলাই আছে যেমন হিম সেলাই তারপর ভরাট ফুল সেলাই আরও নানা ধরনের আরও নানান রকমের নানান সেলাই আছে যেগুলিতে আমরা শিখতে পারি এবং ভবিষ্যতে কাজে আসতে পারি